আমাদের এখানে সরকারি স্কিম বলতে গেলে একটা সরকারি হসপিটাল আছে এবং সেই সরকারি হসপিটালে পরিষেবাও খুব ভালো স্বাস্থ্যসেবাও উন্নত আছে এলাকার স্বাস্থ্যসেবা পরিস্থিতি উন্নতর জন্য সরকারি পরিকল্পনার ব্যবস্থা আছে এবং সেগুলো আমাদেরকে বেশি দূরে এগিয়ে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে পারে না আমাদের এই হসপিটালে গেলে আমাদের সমস্ত সমর সমস্ত ও সমস্যার সমাধান হয়